গেমগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ফলে মানুষের ভুল অনেক কমে যায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা দেয় ক্রমাগত চব্বিশ ইনটু সাত উপলব্ধ অফার করে ঝুঁকি কমায় পুনরাবৃত্তি জন্মায় ডিজিটাল সহকারী প্রদান করে নিদর্শন শনাক্ত করে উন্নত মানব কর্ম প্রসার প্রবাস শনাক্ত করে ডেটার বড়ো সেটের সাথে কাজ করার ক্ষেত্রে এক্সেল